এখনকার যে সমস্ত বাংলা ভাষা আমরা ব্যবহার করি তার মধ্যে সাধু ভাষার ব্যবহার রয়েছে আগে যে সমস্ত চলতি ভাষা ছিল সেগুলির পরিবর্তন হয়েছে এবং মানুষ ধীরে ধীরে সুন্দর এবং ভাষার অভিযোজন হয়েছে এবং মানুষ সুন্দর ভাষা বলতে শিখেছে এভাবে মানুষ নানা ধরন নানাভাবে ভাষার পরিবর্তন হয়েছে সংস্কৃতিতে ভাষার সে পরিবর্তন খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়